আমি আমাদের প্রধান সংবাদপত্র যেমন আনন্দবাজার পত্রিকা আমরা এটা প্রথম থেকেই পড়ি এবং কিছু নিউস চ্যানেল যেমন আর বাংলা স্টার আনন্দ এই ধরনের কিছু নিউস চ্যানেল আছে বা কলকাতা টিভি সিএন বাংলা তাদের মধ্যে আমার পরিবার বেশি আর বাংলা মানে রিপাবলিক বাংলা আর ওই আনন্দবাজার পত্রিকা মানে স্টার আনন্দ এই খবরটি বেশি দেখেন এই টিভি নিউসটি দেখেন তো এই কারণে আমিও দেখি রিপাবলিক বাংলা কারণ আমরা এই টি ভির নিউসগুলো দেখে দেশের অনেক কিছু খবর জানতে পারি